হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা রাস্তায় বেরিয়ে গেছি আসছি আরে দাদা বুঝতেই তো পারছেন রাস্তার জ্যাম কতটা সাধারণভাবেও তো আরে ট্র্যাফিক রাস্তায় আপনার বাড়ি যাওয়ার জন্য তো ওই একটিই রাস্তা এদিক থেকেও আর যদি অন্য রাস্তা দিয়ে যেতে চাই তাহলে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হবে বুঝতেই তো আরে দাদা একটু ভালো করে বুঝুন না যে আমাদেরও তো সমস্যা আছে কিছু গ্যাস সিলিন্ডারের কোম্পানি থেকেও আরে সার্ভিস তো কী করব বলুন গ্যাস লেটেও দিচ্ছে আমাদেরকে সিলিন্ডার আর আপনাদেরকে তো বলছি যে এই মানে গ্যাস নিন একটু সময় থেকে অর্ডার করে দিন ঘরকে যেতে ট্র্যাফিক তো প্রচুর না তারপর এই গাড়ির সমস্যা আছে এই পুরনো গাড়ি তো না না দাদা না না দাদা ট্র্যাফিক নয় বলছি শুনুন না গাড়িরও সমস্যা কিছু আছে ওই জন্যই

ঠিক আছে ঠিক আছে তাহলে এবারে আমি ঠিক সময়ে নিয়ে চলে যাব ঠিক সময় নিয়ে চলে যাব আর ঠিক আছে হুম রাখুন ঠিক আছে হ্যাঁ